আমি সকালে সাড়ে ছটায় উঠি এবং তারপর মুখ হাত পা ধুয়ে প্রথমে গরম জলের সাথে লেবু খাই এবং তার দশ মিনিট পর কফি কফি খাই এবং তারপর আমি আটটা নাগাদ জিম যাই জিম থেকে সাড়ে এগারোটা নাগাদ ফিরি এবং তারপর স্নান করি তারপর খাবার খাই দুপুরে খাবার খাই এবং তারপর পড়তে বসি পড়ে পড়া হওয়ার পর কিছুক্ষণ দুপুরে কিছুক্ষণ বিশ্রাম করি তারপর ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে মা মায়ের সাথে টিভি দেখি এবং তারপর গল্পের বই পড়ি কখনও কখনও টিভি দেখি বা গেম খেলি তাছাড়া কখনও কখনও সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিতে যাই এবং আমার রিলস বানাতে খুব ভাল লাগে এবং দেখতেও রিলস দেখতেও খুব ভাল লাগে এর এরপর রাতে খাওয়া দাওয়ার খাবারদাবার খেয়ে পরে খাবারদাবার খেয়ে পরে শুয়ে পড়ি